আমাদের এই এলাকায় অনেকগুলো ডাক্তার আছে প্রচুর ডাক্তার পাওয়া যায় যারা যারা পশুর স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে সাধারণত এই ডাক্তাররা পশুর চিকিৎসার টিকা দেন এবং সঠিক পুষ্টি সম্পর্কে তথা দেন তাদের পরিষেবা এবং পেশাদায়িত্ব সাধারণত ভালো হয় তবে প্রত্যেক ডাক্তার আলাদা হয় তাদের অভিজ্ঞতা তারা ওপর ভিত্তি করে তাদের সেবা ভিন্ন হতে পারে পশুর জন্য নিয়মিত টিকা দেওয়া গুরুত্বপূর্ণ যাতে তারা বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকে পশুকে সঠিক পুষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে খাবার ও জল নিশ্চিত করতে হবে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা উচিত এতে যে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব পশু থাকার জায়গা পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখতে হবে বা পরিষ্কার রাখতে হবে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য খরচ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন ছ হাজার টাকা এবং এটি প্রচুর প্রকার চিকিৎসার প্রয়োজন এবং ডাক্তার বা ক্লিনিকের উপর নির্ভর করে সাধারণত একটি স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার জন্য কিছু হাজার টাকা খরচা হতে পারে ছ হাজার সাত হাজার টাকা খরচা হয় হতে পারে পশুর স্বাস্থ্য রক্ষা এবং চিকিৎসার জন্য নিয়মিত পশুর ডাক্তার বা পশু স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ